পশ্চিমবঙ্গে কৃষিখাত পরিবেশগত ও সামাজিক প্রভাবকে মোকাবেলা করার জন্য কয়েকটি প্রধান উপায় রয়েছে পরিবেশগত প্রভাব পশ্চিমবঙ্গে কৃষিখাতে পরিবেশ প্রভাব মোকাবেলা করার জন্য জাতীয় ও অন্তর্জাতীয় স্তরে পরিবেশ সংরক্ষণের কল্পকালে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে এটি প্রভাব করে মৌলিক বাণিজ্য প্রদর্শন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সহায়তা করে উদাহরণস্বরূপ বীজগুলি সংরক্ষণের জন্য পর্যায় ক্রমে শক্তিশালী বীজ সংগ্রহের উপযুক্ত জমি ও জীব বৈচিত্র্য বাড়ানোর উপায় অনুসরণ করা হয় পরিবেশ প্রভাবটি সহজেই মানিয়ে নেওয়া যায় পরিবেশগত দক্ষতা উন্নতির মাধ্যমে